আমি একজন শিল্পী হিসেবে বলছি আঁকা মানুষের একটা থেরাপি তার কারণ শিল্পীকে আঁকতে হয় তার মনের কল্পনা থেকে কোনো একটা ছবি সে দেখেছে তার মনের মণিকোঠায় বন্ধ করে রেখেছে সেটাকে সে ক্যানভাসে ফুটিয়ে তোলার

এটার জন্য তার মানসিক শক্তিটা অনেক বড়ো হতে হয় এবং যখন কোনো শিল্পী আমাকে তখন সে আশেপাশে সব চিন্তাই ভুলে যায় কে কাকে ছোটো বড়ো কথা বললো কে তাকে অপমান করলো সংসারে কী অশান্তি হলো বা তার কত অর্থনৈতিক অসুবিধা হলো এই সবগুলো মানুষ ভুলে গিয়ে তার মনের মণিকোঠা থেকে একটা ড্রয়িংকে আর্ট পেপারে ফুটিয়ে তোলে একটা ড্রয়িং করতে গেলে অনেকটা সময় লাগে একসঙ্গে ড্রয়িংটা করতে গেলে তার বাইরের কোনো চিন্তা মাথায় থাকে না এইটাই সবচেকে বড়ো থেরাপি ডাক্তাররা তো এটাই সাজেস্ট করেন সেটা যদি একটা ড্রয়িংয়ের ভিতরে পাওয়া যায় তো এর থেকে আর বড়ো থেরাপি আর কী হতে পারে আমি একটা উদাহরণ দিই আমি যেখানে ড্রয়িং শিখি সেখানে সেখানে একটা ছেলে আছে সে একটা সময় শুনেছি খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল

সেটা তার কোনো প্রেম ঘটিত সমস্যা ছিল কারণ ছিল অনেক অনেক ডাক্তার দেখিয়েছিল কোনো কিছুতে কোনো কিছু হয়নি আমাদের যে স্যার আছে তিনি তাকে এমনভাবে ড্রয়িং শিখিয়েছেন বা এমনভাবে ড্রয়িং করতে বলেছেন সে ড্রয়িংয়ের ভিতরেই ডুবেছিল এক মাস এক মাসে পঁয়তাল্লিশটা ড্রয়িং সে করেছিলো এবং যা সব ড্রয়িংগুলো করেছিল সেটা মন থেকে এবং এক মাসে আপনারা বিশ্বাস করবেন না ডাক্তারের কোনো ওষুধও সে খায়নি সে এখন একটা সুস্থ মানুষ ড্রয়িং কিন্তু মানুষের মানসিকতাটা পরিবর্তন করে দেয় আমার এইটুকুনিই বলার ছিল